রোজকার খাওয়াদাওয়ার পর থালা বাসন ধোওয়ার জন্য সমস্ত থালাগুলোকে এক জায়গায় জড়ো করে তারপর আমরা বেসিনে নিয়ে যাব তারপর পরিমাণ মতো জল দিয়ে ধোওয়ার পর কিছু কিছু তৈলাক্ত বাসন পরিস্কার করার জন্য আমরা বিভিন্ন ধরনের ভিম জেল এবং ভিম বার ব্যবহার করে থাকি যেগুলো কেমিকেল দ্বারা তৈরি থালা বাসন ধোওয়ার পর ভালভাবে পরিস্কার করার জন্য পরিমিত জল প্রয়োগ করা প্রয়োজন